আমি বাইক নিয়ে খুব বেশি জায়গায় ঘুরতে যাইনি কিন্তু আমার বাইক নিয়ে ঘুরতে যাওয়ার শখ এবং ইচ্ছা প্রবল আমি ইউটিউব গুগলে সার্চ করে যারা বাইক নিয়ে ঘুরতে যায় তাদের ব্লগগুলো দেখি এবং দেখে আমার একটা রুট খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের জলদাপাড়া টু গরুমারা এই রুটটা আমার সবথেকে বেশি আকর্ষণ বলে মনে হয়েছে এবং আজ হয়তো আমার পরিস্থিতি নেই যাওয়ার কিন্তু কোনো না কোনো এক দিন আমি যাবো আমার বন্ধু বান্ধবরা যদি রাজি হয় তাহলে তো আরোই ভালো আমি যাবোই এই রুটটা একটু বর্ণনা করছি একটু বর্ণনা করি কেন এত আমার ভালো লাগে দুদিকে অভয়ারণ্য আর মাঝখান থেকে জঙ্গলের পেট চিরে যেন একটা রাস্তা বেরিয়ে যায় এবং সেই রাস্তা যেন অপূর্ব সুন্দর আপনি এখানে বাইক চালিয়ে যেমন মজা পাবেন সতেজ প্রকৃতির রূপও উপভোগ করতে পারবেন একসাথে আপনারা দুটো পাওনা পেয়ে যাবেন এবং অনেকের ব্লগেও দেখেছি যারা ওই রুটে গেছে অন্যদের সাথে বন্যপ্রাণীদেরও দেখা হয়েছে তো এটা আরেকটা এক তোফা একটা ব্লগে দেখলাম কিছু লোক সকালবেলা বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছে এবং এক পাল হাতির সাথে দেখা সে যে কি অপূর্ব দৃশ্য সে আর সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তারা যেইভাবে বর্ণনা করেছে আমি যেভাবে ফিলিংস করেছি সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরছি তো যদি আমি এবং আমার বন্ধুবান্ধব কোনো দিন যাই এবং আমাদের সামনেও যদি এরকম বন্যপ্র্রাণীর দেখা হয়ে যায় তো সেটা হবে সোনায় সোহাগা এবারে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো সেরকমটাই যেন আমাদের সাথে হয় এবং যারা বাইক প্রেমিক আছে যারা বাইক নিয়ে ঘুরতে যেতে ভালোবাসে আমার মতো আমি বলবো তাদেরকে জলদাপাড়া টু গরুমারা এই রুটটা বাইকে করে অবশ্যই যেতে